আমাদের বাঙালির গর্ব হচ্ছে সৌরভ গাঙ্গুলি সে নিজের জায়গা নিজে তৈরি করেছে এবং সে বি সি সি আইয়ের প্রেসিডেন্টও ছিলেন এবং নিজে বহু ভালো ভালো রেকর্ড আছে সৌরভ গাঙ্গুলি যেমন মহেন্দ্র সিং ধোনি এক সময় ঘরোয়া ক্রিকেট খেলতেন সেই ঘরোয়া ক্রিকেট খেলতে খেলতে তিনি এক সময় আজকে এক সময় ইন্ডিয়ান দলের ক্যাপ্টেন হয় এবং তার দ্বারাই আমাদের আই সি সি টুর্নামেন্টের বিশ্বকাপ জয়ী হন মহেন্দ্র সিং ধোনি এবং তিনি গত কয়েক বছর আগে রিটায়ার্ড করেছেন বিরাট কোহলি ছিলেন খুব ভালো ক্রিকেট সানিয়া মির্জা হুম হকি খেলার হকি খুব ভালো হয়